আমার অনেকগুলো তারিখই মনে আছে তার মধ্যে প্রথমেই আমি বলব আমার জন্মদিন কুড়ি জুলাই কুড়ি সাত দুহাজার এক তার পরে আমি বলতে পারি যেদিন আমি স্কুলে প্রথম ভর্তি হয়েছিলাম সেটি ছিল সাত আট দুহাজার পাঁচ তার পরে আমার একবার শরীর খারাপ হয়েছিল সেই তারিখটি হচ্ছে তিন বারো দুহাজার একুশ এবং কোভিডে আমার যখন কোভিড হয়েছিল সেই সময় আমি একটা প্রাইজও পেয়েছিলাম প্রাইজ পেয়েছিলাম কোভিডের জন্য নয় যদিও সেটি পেয়েছিলাম আমার পরীক্ষার জন্যেই তো সেই তারিখটা ছিল তেইশ বারো দুহাজার বাইশ আর আরেকটা আমার মনে আছে তারিখ সেটা হচ্ছে ছাব্বিশ সাত দুহাজার তেইশ